আমি কেরালায় পরিদর্শনে গিয়েছিলাম কলকাতা থেকে ট্রেনযোগে তিরুবনন্তপুরম এবং তিরুবনন্তপুরম থেকে বাসযোগে আমি কেরালায় আমার গন্তব্যস্থানে গিয়েছিলাম ওখানের রাস্তাঘাট খুবই উন্নতমানের খুবই ভালো এবং পাহাড়ি অঞ্চল চারিধারে পাহাড় খুব দর্শনীয় জায়গা এবং আমি যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাও খুব সুন্দর ওই ও সেখানকার পরিবেশ সেখানকার মানুষ খুবই ভালো আমি সেখানে গিয়ে দুদিন দু চার দিন ছিলাম খুবই আনন্দ পেয়েছি সেখানে এবং সেখানকার মানুষের ব্যবহার খুবই ভালো এবং সেখানে কিছুদিন থাকার পরে আমি ট্রেনযোগে উড়িষ্যাতে আসি উড়িষ্যা পুরী জগন্নাথদেবের মন্দিরে আসি জগন্নাথদেবের মন্দিরে আমি সেখানেও কিছু দিন ছিলাম এবং সেখানে আমি জগন্নাথদেবের মন্দিরের দর্শন করি এবং খুব ভালো লাগে সেখানকার পরিবেশ এবং সেখানকার মন্দিরের যে নিয়ম কানুন সিকিউরিটি ব্যবস্থা খুবই উন্নতমানের খুবই ভালো লাগে আমার এবং পুরী জগন্নাথদেবের মন্দিরে আমি প্রসাদ নিই এবং প্রসাদ খুব সুস্বাদু এবং খুব ভালো মানের খুব ভালো সে এবং উড়িষ্যার মানুষও খুবই ভালো সেখানকার কালচার খুবই ভালো এবং উড়িষ্যাতে আমাদের বাংলার সাথে কিছুটা তথ্য সংস্কৃতি এবং মানুষের ভাষা মিল আছে যাতে যার জন্য আমাদের কোনো অসুবিধে হয়নি সেখানে থাকা খাওয়ার এবং কেরালাতে যেটা ভাষাগত একটা সমস্যা ছিল আমাদের সেই সমস্যাটা উড়িষ্যাতে আমাদের হয়নি কেন উড়িষ্যার মানুষ বাংলাতে বোঝে বলতে না পারলেও অনেকটা বোঝে এবং আমরাও উড়িয়া ভাষা কিছুটা বুঝি যার জন্য উড়িষ্যাতে আমি খুব ভালো ইয়ে পেয়েছি এবং ওখানকার মানুষও খুবই ভালো হেল্প করে এবং রাস্তাঘাট খুবই উন্নতমানের রাস্তাতে কোনো জ্যাম থাকে না গাড়ি গাড়ি যোগাযোগে যেখানে যাওয়া যায় খুব সহজেই যাওয়া যায় এবং কেরালাতে যেটা দেখেছি ওখানকার ওয়েদারটা খুবই গরম সে তুলনায় উড়িষ্যাতে অতটা গরম নয় উড়িষ্যা ওয়েদারটি নর্মাল ওয়েদার যার জন্য উড়িষ্যতে কোনো সমস্যা হয় না এবং উড়িষ্যাও পাহাড়ি অঞ্চল কিন্তু কেরালাতে বেশি পাহাড়টা বেশি এবং গরমটাও খুব প্রচণ্ড বেশি